হ্যালো বাবা তুমি কখন আসবে আমি ঘরে আছি তুমি আমাকে বাজার নিয়ে যাবে না আজকে আমি বাজার যাবোই না তো আমাকে কবে কিনে দেবে আমি তো এখনো একটাও কিনিনি দূর্গাপুজা আর কতদিন আছে না আমি জানি না আমাকে কিনে দিতেই হবে না না আমি কিছু জানি না আমাকে কিনে দাও আমার সব নতুন জামাগুলো সব বিক্রি হয়ে যাবে না আমি কিছু জানি না তুমি বোনকে কিনে দিলে আমাকেও কিনে দিতেই হবে তুমি কখন আসবে বলো তুমি এক্ষণই আসো না আমি কিছু জানি না তুমি জলদি ঘর আসো হ্যাঁ আমি বাজার যাবো আমি বিগ বাজার যাবো আমি বিগ বাজারে কিনবো আমি মলে কিনবো ওখানে আমি দেখে এসেছি হ্যাঁ আমি দেখে রেখেছি আমার যেটা চাই আমি ওটাই কিনবো না আমার চার দিনের চারটা চাই না একটাতে আমি কখন ঘুরবো আমার বন্ধুগুলোর সাথে আমি কখন ঘুরবো একটা জামা পরলে তারা কি বলবে একটাই জামা পরে ঘুরছি রোজ আমি চারদিনের চারটা জামাই কিনবো না বাবা দূর্গাপুজা চারদিন আমি চারটাই জামা কিনবো তুমি তুমি কখন আসবে সেইটা আগে বলো না তুমি জলদি আসো তুমি জলদি কাজ শেষ করো আর জলদি ঘর আসো আমি কিছু জানি না তুমি যেন জলদি ঘর চলে আসো নাহলে আমি মাকে ফোন করে বলে দেব না তারপরে আমরা বাজার যাবো আজকে বাজারেই খাবার খাবো তুমি জলদি আসো তুমি কখন ঘর আসবে সেইটা বলো দেখো আমি কিন্তু ঘড়ি দেখবো দশ মিনিট পর ঠিক কল করবো ঠিক তো আজকে আমি কিন্তু চারটে জামা কিনবো না আমি কিনবোই আমি কিন্তু কিনবোই নাহলে আমি ঘর আসবো না ঠিক আছে বোন বোনের হয়ে গেছে এবার কিন্তু আমিই কিনবো সত্যি তো দেখো আমি কিন্তু মাকে বলবো আজকে আমি চারটাই কিনবো তুমি কিন্তু সত্যি বলছি জলদি আসো নাহলে আমি রাগ করে যাবো তোমার সাথে আর কথা বলবো না ঠিক আছে আমি কিন্তু ঘড়ি দেখছি তুমি ঠিক দশ মিনিট পর আমি কল করবো যদি ঘর না আসো তো ঠিক আছে ঠিক আছে রাখছি তুমি জলদি আসো ঠিক আছে